হ্যাঁ আপনি কি স্নেহার মা বলছেন আমি স্নেহার স্কুল থেকে বাংলার শিক্ষক বলছিলাম হ্যাঁ এই বছরে পিকনিক করা হচ্ছে স্কুল থেকে তো তো বলেছে নিশ্চয়ই বাড়িতে কিছু পিকনিকের ব্যাপারে হ্যাঁ তো এই বছর আমরা ভেবেছি যে পিকনিকে অভিভাবককে সাথে নিয়ে যাওয়া হবে তো আপনি যাবেন তো হ্যাঁ হ্যাঁ লাগবেই বাচ্চাদের জন্য আমরা রেখেছি যে চারশো টাকা করে লাগবে আর অভিভাবকদের জন্য ওই সাতশো টাকা করে লাগবে আর সবাই যাচ্ছে তো আপনিও যাবেন তো হ্যাঁ মা বাবা একজনও যেতে পারেন দুজনেও যেতে পারেন যদি আপনারা ভাবেন যে হ্যাঁ সবাই পুরো পরিবার মিলে যাব দুজনে গেলে সাতশো টাকা করে চোদ্দোশো টাকাই লাগবে হ্যাঁ হ্যাঁ আমরা পরের সপ্তাহে রবিবার দিন যাব আর টাকাটা আপনি যদি যান কনফার্ম থাকেন তাহলে কালকে এসে জমা দিয়ে যাবেন হ্যাঁ কালকে এসেও স্কুলে এসে জমা দিয়ে যেতে হবে সকালে কালকে তো স্কুল খোলা তো আপনি সাতটা থেকে এগারোটার মধ্যে যে কোন সময় এসে জমা দিয়ে যেতে পারেন আর সকালে আমরা এখান থেকে যেরকম বেরবো সকাল বেলায় সাতটায় বেরবো আর বোলপুর যাওয়া হবে তো যেতেও সময় লাগবে এমনিতেও এই সাতটা এরকমই বের হবো স্কুল থেকেই বাস ছাড়বে হ্যাঁ আপনারা স্কুলেই চলে আসবেন আর ফিরতে ধরুন রাত্রের রাত করবো না ভেবেছি আমরা যে ওখান থেকে মোটামুটি পাঁচটায় বেরিয়ে যাব তাহলে ফিরতে মোটামুটি সাতটা হয়ে যাবে এখন রাস্তার ব্যাপার তো জাম ফাম থাকতে পারে তাই তাড়াতাড়িই ফিরে যাব যেতে ধরুন বাসে যাচ্ছি তো তো এক দেড় ঘন্টা লাগবে বেশি লাগবে না না না কোনো অসুবিধা হবে না সেখানে অনেক খেলার জায়গা আছে আমরা একটা ভালো মাঠ নিয়েছি সেই মাঠে শুধুমাত্র আমরাই পিকনিক করবো আরও অনেকেই যায় ওখানে পিকনিক করতে আর বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা থাকবে বাইরেকার কেউ থাকবে না না না সেরকম কিছু হবে না আর অভিভাবকদের জন্য আমরা একটা আলাদা করে ঘরও নিয়েছি যে তারা যদি সেখানে বসে গল্প টল্প করতে চায় আর চায় তার জন্য আপনাদের কোনো অসুবিধা হবে না বাচ্চাদের ধ্যান রাখার জন্য সবাই থাকবো আমরা শিক্ষকরাই যাচ্ছি ও আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাহলে আপনি যদি যান তাহলে কালকে এসে টাকাটা জমা দিয়ে যাবেন ঠিক আছে ঠিক আছে রাখ